আমরা খেজুরি থেকে ভাইফোঁটার দিন বিকেলে দীঘার মন্দারমণি বেড়াতে যাবো বলে ঠিক করলাম সেখানে রাত্রে পিকনিক করবো এবং তার পর দিন চান টান করে খাওয়াদাওয়া করে বাড়ি ফিরবো বলে ঠিক করলাম তাই বাড়িতে সবাই আলোচনা করে বাড়ির ছজন মেম্বার একটা ছোট গাড়ি বুক করলাম যেহেতু ছজন সদস্য তাই বড় গাড়ি ভাড়া করার কোনও দরকার ছিল না মালিককে ফোন করে বললাম দাদা আমাদের একটি ছোট গাড়ি লাগবে ভাড়া কত দিতে হবে বলুন এবং আমি কখন ফিরবো সেটা ঠিক বলতে পারছি না তবে জানিয়ে দেবো যে কাল কখন ফেরা হবে তিনি বললেন যদি বেশিক্ষণ সময় থাকো তাহলে ভাড়াটা সেইভাবেই বলবো তাই সময়টা বলে দাও আমরা বললাম তার পরদিন বিকেলে খাওয়াদাওয়া করে ফিরে পড়বো তিনি বললেন যে তাহলে ওই হাজার দুয়েক টাকার মতো পড়বে আমরা বললাম ঠিক আছে তাই সবাই মিলে ঠিক করে নিলাম ভাইফোঁটার দিন বিকেলে দীঘার মন্দারমণি যাবো বেড়াতে এবং সেখানে সন্ধ্যার আনন্দ উপভোগ করবো তার পরদিন সকালে সূর্যোদয় স্নান এবং দুপুরে খাওয়াদাওয়া সেরে বাড়ি ফিরবো তাই ড্রাইভার দাদাকে বললাম গাড়িটি খেজুরিতে বাস স্ট্যাণ্ড পেরিয়ে এসে একটা ঢালাই রাস্তার সামনেই আমাদের বাড়ি আপনি ওই খেজুরির বাস স্ট্যাণ্ডে এসে আমাকে ফোন করবেন এই নাম্বারে আমি আপনাকে ডেকে নেবো বাড়িতে